হ্যাঁ বিভাসদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ বিভাসদা ঠিকই বলেছ আমারও মনে এসেছিল বুঝলে এইখানে যদি আমরা একটু সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি আর যদি ধরো খাওয়া দাওয়ার একটু ব্যাপার করা করা যায় হ্যাঁ এটা খুব ভালো হয় তুমি ভালো জিনিস বলেছ তো কীভাবে কী করা যায় বলো তো হ্যাঁ হ্যাঁ ওই তো আমাদের দেব দেবজিৎ আছে রঘু আছে এদেরকে নিয়ে সবাইকে নিয়ে একদিন সন্ধ্যাবেলা তাহলে বসা বসা গেলেই হয় বসলেই তো হয় হ্যাঁ ঠিক বলেছ হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ না না না এটা একটা ঠিকই বলেছ যে পঞ্চায়েত প্রধানকে জানিয়ে রাখা ভালো আর একটু থানার পারমিশনও নিয়ে রাখা ভালো বুঝলে তো ওইটা ওনাকে দিয়েই করে নিলে ভালো হয় হ্যাঁ যে একদম হুম হুম হ্যাঁ হ্যাঁ না না বিভাসদা তুমি ঠিকই বলেছ আমরা সবাই আছি তোমার কোনও চিন্তা নেই আমি প্রসেনজিৎ দেবজিৎ আর ছোটনকে খবর দিয়ে দিচ্ছি হ্যাঁ যে আজকে সন্ধ্যাবেলা যেন বসে আর তুমি কখন সময় দিতে পারবে বলো তো কখন ডাকব মিটিংটা বলো তো আচ্ছা তাহলে সন্ধ্যা সাতটার দিকে করি বুঝলে হ্যাঁ ওইখানে আমি একটু তাহলে কম্পিউটারে প্রেসে হ্যাঁ বলো আরে দাদা ঠিক আছে অসুবিধা নেই ওটা না না দাদা ওই নিয়ে আপনি কোনও চিন্তা করবেন না আপনি বলেই দিয়েছেন মানে ওটা আমাদের কাছে বেদবাক্য হ্যাঁ ও হবেই আপনি ধরে নিন ওইখানে খাওয়াদাওয়ার ব্যবস্থা হবে বস্ত্র বিতরণী হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আপনি বলেছেন মানে হবে এবারে কী করা যাবে না যাবে এটা আপনি একটু মানে অভিজ্ঞ লোক আছেন আপনার কাছ থেকে পরামর্শ না নিয়ে আমরা করব না বুঝেছেন হ্যাঁ আলোচনা করব একদম

হ্যাঁ দাদা এটা আপনি ভালো কথা বলেছেন এখন তো বিরাট সমস্যা এইখানে তো দুটো দল হয়ে গেছে এখন দুটো দলকেই আমন্ত্রণ জানাব বুঝলেন হ্যাঁ নাহলে সমস্যা হবে তাহলে সবাই মিলে যেমন হ্যাঁ সবাই মিলে যেমন বর্ণ ধর্ম হ্যাঁ কোনও বিভেদ যেন না থাকে সবাই মিলে আনন্দের সাথে যেন অনুষ্ঠানটা হয় আমিও চেষ্টা করব সবাইকে আমিও দেখি খবর দিয়ে দেব আজকে আমরা তাহলে সন্ধ্যা সাতটার দিকে মিটিংটা ডাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না দাদা ও আপনি বলে দিয়েছেন যখন ও কোনও ব্যাপার নেই আমি সবাইকে নিয়ে একটা আজকে সন্ধ্যাবেলা মিটিং ডাকছি হ্যাঁ দরকার হলে আমরা হ্যান্ডবিল করে দেব দিয়ে গ্রামে একটা প্রচারও করে দেব হ্যাঁ যে এরকম হবে এ বছর তা এ বছর হোক জুনেই হোক হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে ওকে হ্যাঁ দাদা ঠিক আছে